পশ্চিমবঙ্গের প্রধান সাংস্কৃতিক অনুষ্ঠান বা উৎসবগুলি হল দুর্গা পূজা গাজন উৎসব কালী পূজা সরস্বতী পূজা মা লক্ষ্মীর আরাধনা কোজাগরী লক্ষ্মী পূজা বিশ্বকর্মা দেবের পূজা এই সমস্ত কিছু পূজা যেমন কার্তিক পূজা সরস্বতী পূজা শিব পূজা শিবরাত্রি ধর্মীয় এসব কিছু অনুষ্ঠান কালী পূজা দীপাবলি ধানতেরাস এই সমস্ত ন্যাশনাল চিলড্রেন্স থিয়েটার ফেস্টিভাল গলফ এই ধরনের বিনোদনমূলক উৎসব হয়ে থাকে এগুলোকেই প্রধান বলে মনে করা হয় তারপর পিঠে পার্বণ পিঠেপুলি পৌষ মেলা পৌষ সংক্রান্তি চৈত্র পূজা ভাদু পূজা হোলি দোল এগুলো পশ্চিমবঙ্গে একটা বিরাট প্রভাব ফেলেছে এবং পশ্চিমবঙ্গের প্রধান সাংস্কৃতিক অনুষ্ঠান হিসেবে গণ্যিত হয়েছে